হ্যাঁঁ অবশ্যই

তা আমার তো একটা দোকানও রয়েছে তা প্লাস আমি হোলসেলের ব্যবার ব্যবহার করি বা আমি আমার চাষবাাসেও আমার পার্সোনাল চাষবাাসেও দরকার আছে আচ্ছা ওইগুলো কত গ্রাম আর কত প্যাকেট করে কেমন কি দেখছেন একটু যদি জানাতেন আচ্ছা আচ্ছা ওটাকে একটু কমাতো যদি হলসেল আমি একটা পঞ্চাশ পিস করে প্যাকেট নি শসা দানা আর ওই দানাটা করে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা ওর ক্যালকুশানটা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আর তোমার ঐ প্রোডাক্টের একটু প্রপাইলটা একটু আমাকে পাঠিয়ে দিও হবে আমি যদি একটুতে পারবেন আচ্ছা সে সেলসম্যান কি আসবে না আমাকে অনলাইন করতে হবে আচ্ছা দাদা ঠিক আছে আমার অ্যাড্রেস্টা জানেন নিশ্চই না ঠিক আছে ঠিক আছে